সে রকমভাবে কিছুই আমার মাথায় এখন আসছে না যে জীবনে আমি কী এ রকম কাজ করে দিয়েছি যেটা আমি সবচেয়ে ভালো বলতে পারি বা সবচেয়ে গর্বিত আমি যার জন্য কারণ জীবন অনেকটাই বড় এবং এখনও সে রকম জীবন দেখা হয়নি কিন্তু হ্যাঁ মা বাবার সাথে ভালো ব্যবহার করি এটা আমার মনে হয় আমি ভালো জিনিস করি যেটা অনেকেই বাজে ভাবে ব্যবহার করে যেটা উচিত নয় আমার সে রকম কিছু আমার বলার নেই